হ্যাঁ সে তো যাবো আমি আগের দু দিন আসতে পারি নি আসলে আপনি তো জানেন ছুটি চলছিলো আপনি কোন পেপারটা নিতেন বলুন তো আচ্ছা আচ্ছা আপনি কোন পেপারটা নিতেন বলুন তো হ্যাঁ বর্তমানের বদলে ম্যাডাম কোনটা অ্যাড করবো সেটা বলুন আচ্ছা আনন্দবাজার পত্রিকা ম্যাডাম একটু দামটা বেশি যেটা আপনাকে যেটা দেওয়া হতো সেটা হতো পাঁচ টাকায় মানে বর্তমান পেপারের দাম হচ্ছে পাঁচ টাকা আর যেটা আপনি বলছেন নেবেন আনন্দবাজারের সাত টাকা তাহলে আপনার নামে সাত টাকা করে বিল করবো তো আর ও মান্থলি দেবেন না না আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে আপনার না আগের মাসের কিছু টাকা ডিউ রয়েছে মোটামুটি দুশো টাকার মতন ডিউ রয়েছে আর আপনি তো আমাকে বলুন আপনার সময়টা কখন মানে সময় কোন সময়ে দেবো হ্যাঁ সেটা সেটা তো ঠিকই হ্যাঁ হ্যাঁ সে আচ্ছা আচ্ছা আর আচ্ছা আর ম্যাডাম আর ইংরেজি কোনো পত্রিকা যদি অ্যাড করবো কি মানে একটা ভালো পত্রিকা আছে টাইমস অফ ইন্ডিয়া যেটা আমরা এখন রাখছি আপনার কি লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে সকালবেলাতে যাবো সকাল সকাল ওই সাতটা আটটা নাগাদই আমি চলে যাবো হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম হ্যাঁ